আমি গাছপালা বৃদ্ধির জন্য দোআঁশ মাটি ব্যবহার করবো এবং এতে অনেক কীটনাশক দেবো যেমন হলো দশ ছাব্বিশ দশ ছাব্বিশ আর হলো পটাশ ইউরিয়া গোবর সারকে শুকনো করে ভালো করে রোদে শুকনো করে এতে গাছের গোড়ায় দেবো আর এতে জল দেবো প্রত্যেক দিন জল দিতে হবে জল না দিলে কীটনাশক দিলেও জল না দিলে গাছ ক্ষতি হবে এবং এতে কোনও অনেক কিছু মানে মাটিতেও ভালো গাছ জন্মায় এমনি মাটি ব্যবহার করার জন্য এবং রোদে সার দেওয়ার সঙ্গে সঙ্গে জল প্রচুর পরিমাণে গাছের মধ্যে দিতে হবে